সাধারণত বুনুন রঙ নির্বাচন এই ব্যাপারে আমার অত আইডিয়া নেই কিন্তু বাড়িতে একটু একটু সেলাই জানি নিজের জামা কাপড়গুলো ফিটিংস করা এইসবগুলো বাড়িতে করি নিজের জামার রঙ ম্যাচিং করে সুতো রঙ ম্যাচিং করে জামা কাপড় সেলাই করি তারপরে আমার এক বান্ধবী আছে ওর কাছ থেকেও অনেক টিপস পায় ও প্রফেশনাল ও আমাকে অনেক অনেক হেল্প করে আমার একটা বৌদি আছে ও প্রফেশনাল ও অনেক কিছুই কাজ জানে যেমন ব্লাউজ কাটানো কুর্তি কাটানো ও নিজের জন্য বানাই আমার পছন্দ হয় ওর কাটানোগুলো আমিও আমার জন্য ওর কাছ থেকে কুর্তি ব্লাউজ কাটিয়ে নিয়েছি শাড়ির রঙ শাড়ির উপরে জড়ি দিয়ে কাজ করে করিয়ে নিয়েছি হাতের কাজ খুবই ভালো আর আমার প্রিয় রঙ হলো সাদা নীল আকাশী কালো এগুলি হল আমার প্রিয় রঙ আর